পশ্চিমবঙ্গে প্রধান সাংস্কৃতিক উৎসব হচ্ছে দুর্গা পুজো আমাদের এখানে যেমন সব প্রধানই উৎসবই হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজোতে আমরা প্রচুর আনন্দ করি কারণ পুজোটা চার দিন ধরে হয় বাচ্চা আমরা সবাই মিলেই আনন্দ করি বাড়িতে অনেকে আসে আমরাও অন্য জায়গায় ঘুরতে যাই মণ্ডপে যাই বিকাল সন্ধ্যের দিকটা ঠাকুর দেখতে বেরোই বা সারা রাত ধরে একেক সময় ঠাকুর দেখে বাড়ি ফিরি সকালবেলার দিকটা এমনিতে তো দুর্গা পুজোতে খুবই আনন্দ করি ধরুন কালী পুজোতেও আমরা প্রচুর আনন্দ করি কালী পুজোতে আমাদের পাড়াতে ফাংশান হয় দু তিন দিন ধরে মানে কালী পুজোটা আমাদের পাড়াতে মানে সবথেকে বড় করেই হয় বেশি কারণ ওটা দু তিন দিন ধরেই আমাদের এখানে উৎসব পালন করা হয় সরস্বতী পুজোও আমাদের বাড়ির সামনে একটা বিশাল হয় এমনিতে আমাদের বাড়িতে তো হয় সরস্বতী পুজো এদিকে আবার পাড়াতেও হয় বিশাল বড় একটা সরস্বতী পুজো ওখানেও এক সপ্তাহ ধরেই অনুষ্ঠান হয় সরস্বতী পুজোয় তারপর ধরুন দোল উৎসবও তো ধরুন আমরা পালন করছি দোলেতে তারপর ধরুন সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে ধরুন আমরা সরস্বতী পুজো আমাদের এখানে যেহেতু বিশাল বড় হয় সেহেতু ওটা সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবেই হয়ে যায় তার মধ্যে ধরুন আমরা পনেরোই আগস্ট তার মধ্যে ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি তা এইগুলো তো পালন করা হয় বাইশে শ্রাবণ পঁচিশে জুলাই পঁচিশে বৈশাখ এগুলো তো আমরা পালন করি এগুলোর মধ্যে তো এগুলো সবই আমরা ওই উৎসব হিসাবেই ভালোভাবেই পালন করি